হ্যালো আমি কি পূজা রেস্টুরেন্টে কথা বলছি আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আমার যে সময়ে বিরিয়ানিটা অর্ডার দেওয়ার ডেলিভারি হওয়ার কথা ছিল সে সময়টা আসেনি অনেক পরে এসেছে তাছাড়া আমি বিরিয়ানিটা খুলে দেখছি ঠিক ততটা ভালো নয় আমি এই বিরিয়ানিটা ফেরত দিতে চাই আপনারা যদি আপনাদের নিয়ম কানুনগুলো বলেন ফিরিয়ে দেওয়ার সেটা আমি করতে পারি এছাড়া আমি কীভাবে দেবো এবং কীভাবে আপনারা ফেরতটা নেবেন আমাকে দয়া করে যদি জানান আমার পক্ষে খুব ভালো হয়